হ্যাঁ সুস্মিতা কীরে কেমন আছিস হ্যাঁ আমি ভালোই আছি হ্যাঁ নতুন শহরে এসে তো ভালোই লাগছে খালি শরীরটা মাঝে মাঝে একটু খারাপ হচ্ছে কারণ পরিবেশ পরিবর্তন হয়েছে সেই জন্য একটু হ্যাঁ খুব তো ব্যস্ত ছিলামই সেই জন্য ফোনও করা হয় নি তোকে হ্যাঁ ওদিকে কাজকর্ম সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইখেনেও সব ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ না একেবারে না মানে তাও মিনিমাম ধর পাঁচ থেকে সাত বছরের মতো তো এইখানেই আমাকে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ মুম্বাই তো খুব ভালোই জায়গা আর এখেনে তো কাজের সুযোগও অনেক ভালো না সেই জন্যই তো এখানে এলাম আর তারপরে আমার বরের কাজও এইখানেই যখন হয়েছে সেই জন্য এটাই ভালো জায়গা বেশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না ঘোরাঘুরিও ভালোই করছি কোনো অসুবিধা হচ্ছে না জানিস আমি ভাবছিলাম আমার পাসপোর্টের ঠিকানাটা তো কলকাতার আমি না এইখেনের মুম্বাইয়ের করে নেব কারণ দেখ আমার তো কোথাও যেতে গেলে এখান থেকেই যেতে হবে তাই না তো সেই জন্য কি ওখানেই করতে হবে না কি আমি এখান থেকেও করতে পারবো বল তো ও আচ্ছা অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে আচ্ছা তাপরে যদি অ্যাপ্রুভ করে এখানেই আমায় অ্যাপয়েনমেন্ট নিয়ে কথা বলতে হবে আচ্ছা তো কী কী ডকুমেন্টস লাগবে তুই আমাকে একটু বলতে পারবি আচ্ছা শুদু আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো ওকে হুম হুম হুম বুঝতে পেরেছি হ্যাঁ সেটাই করেই নেব ভাবছি কারণ কোথাও যদি বাইরে যাই না এখেন থেকেই তো আমাকে যেতে লাগবে আর ঠিকানাটা এখেনের থাকলে তাহলেই ভালো হবে আমার তো তাই বলে মনে হয় হ্যাঁ না না ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ফোন করিস কিন্তু পরে তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ তাহলে চল টাটা